স্কুল হলো শিক্ষার জায়গা তাই এখানে সমস্ত বিষয় এখানে শেখানো হয় স্কুলে ইংরিজি হিন্দি বাংলা অঙ্ক পরিবেশ বিজ্ঞান ইতিহাস ভূগোল সমস্ত বিষয় শেখানো হয় এবং সমস্ত বিষয়ের জন্য দক্ষ প্রশিক্ষিত শিক্ষক থাকেন তারা খুব সুশিক্ষিত ভালো করে শেখান এবং বর্তমান সময়ে খুব ভালো করে প্রশিক্ষণ ছাড়া এই সমস্ত শিক্ষক পেশায় আসতে পারেন না তাই সবাই প্রশিক্ষিত শিক্ষক